কেন্দ্রীয় সরকারের কিছু উদ্যোগ সবুজ সাথি কন্যাশ্রী রূপশ্রী লোন রাস্তা জল এই জন্য মানুষকে খুব সুযোগ করে দিয়েছে যেমন লোন মানুষকে চাষবাসের জন্য সুযোগ সুবিধা করে দিয়েছে রাস্তা রাস্তার জন্য মানুষকে রাস্তা তৈরির জন্য মানুষের সাধারণ মানুষের খুব সুবিধা হয়েছে জল যেখানে জল ছিল না সেখানে জলের ব্যবস্থা করে দিয়েছে সরকার এবং কন্যাশ্রী কন্যাশ্রী পিছিয়ে পরা মানুষদের যারা মেয়েদেরকে পড়াতে পারছিল না ওদের জন্য ব্যবস্থা করে দিয়েছে সরকার এছাড়াও সার্বিক উন্নয়নের জন্য সরকার আমাদের নানারকম সুযোগ সুবিধা সরকারি জেলা দপ্তরগুলির দ্বারা প্রদান করছে এছাড়াও